নিউজ মিডিয়া থেকে যে বিষয়গুলি অনুপস্থিত থাকা উচিত দেখুন যেখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো খারাপ ঘটনা ঘটে সেখানে যদি বা সেখানে সে ক্যামেরার মধ্যে থাকা চলবে না সেখানে যদি থাকা হয় সেখানে পুলিশ এসে বাড়িতে অনেক জিজ্ঞাসাবাদ করবে সেখানে যদি ঠিকমতো না জিজ্ঞাসাবাদ দেওয়া হয় জেরার উত্তর না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ফেঁসে যাওয়ার চান্স আছে সেজন্য সেই সমস্ত জায়গায় থাকা চলবে না এবং অন্যান্য ক্ষেত্রে অন্যান্য জায়গায় থাকা চলবে এবং ধরুন স্থানীয় সংবাদ মিডিয়া যথেষ্ট কভারেজ পাচ্ছে হ্যাঁ অনেক দিক থেকে কভারেজ পাচ্ছে তাদের তারা সব দিক থেকে কভারেজ পাচ্ছে ব্রেক আপ পাচ্ছে বা তাদের কোনো ক্ষতি হওয়ার চান্সই নেই এবং এসব জাগায় এদের থাকা চলবে না আজ অন্য অন্য জায়গায় থাকা চলে